হ্যাঁ রুপালি দিদি বলছি আমি আপনাদের হোটেলে কি এ খাবারগুলো পাওয়া যাবে চাউমিন মোগলাই এগরোল আচ্ছা এই খাবারগুলোর কি অফার আছে কোনো ডিসকাউন্ট আছে তাহলে আমি যে অন্য দোকানে হোটেলে গিয়েছিলাম সেখানে যে খাবারগুলো সব ডিসকাউন্ট দেওয়া হতো আচ্ছা আচ্ছা আচ্ছা না না সেখানে আপনি একজন কাস্টমারকে এভাবে বলতে পারেন না কারণ আপনার দোকানের খাবারগুলো খেতে ভালো লাগে আমি সেই কারণেই আপনাকে ফোনটা লাগিয়েছিলাম যেই খাবারগুলো খেতে ভাল খেতে ভালো লাগে আপনার কাছে কোনো অফার টফার আছে কি না এইজন্যই ফোনটা লাগিয়েছিলাম আর কি ওই খাবারগুলো টাটকা হবে তো আগেরবারে নিয়ে গেছিলাম খাবারটা একটু খারাপ বেরিয়েছিল ভালো লাগে কিন্তু আমার বাচ্চাটি খেয়ে সকালবেলাতে বমি করে দিয়েছিল সেই কারণে বললাম আর কি কিছু মনে করবেন না আপনি আচ্ছা আচ্ছা তাহলে বাচ্চাটির মনে হয় কোনো কারণে গ্যাস অম্বল হয়ে গিয়েছিল সেই কারণে তার বমি হয়ে গিয়েছিল না না না বদনাম নয় এটাকে বদনাম বলে না আমি ভেবেছিলাম যে আপনার কাছে দোকানে কিছু অফার টফার আছে না কি ডিসকাউন্ট আছে না কি সেই হিসাবে কেননা হ্যাঁ বলুন হ্যাঁ লুচি পোহা তো আমরা খেতে ভালোবাসি কিন্তু বাড়ির বাচ্চারা তো খেতে ভালোবাসে না না সেই কারণে চাউমিন মোগলাই এগরোল এই সব খাবারগুলোই আমি অর্ডার করতে চাই আপনার কাছে আচ্ছা কখন খোলা থাকে তাহলে দোকানটি আচ্ছা আচ্ছা আমি তাহলে যাব সন্ধ্যের দিকে যাব ঠিক আছে তাহলে রাখি সন্ধ্যের দিকে যাব হ্যাঁ হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখি